পাখির আবাসস্থল বা সংরক্ষণ সুরক্ষায় পাখি পর্যবেক্ষণ করার জন্য বিভিন্ন ভূমিকা করা যেতে পারে পাখি সংরক্ষণশালা যেখানে পাখিদের বসবাস পাখিরালা সেখানে জোরে কোনো অ্যামপ্লিফায়ার না বাজানো বা খুব জোরে কোনো বাজির আওয়াজ না করানো কারণ সেই সমস্ত শব্দে পাখিরা ভয় পায় বা অন্য দিকে চলে যায় যেখানে পাখি সংরক্ষণরালয় থাকে তার আশেপাশে কোনো মেইন রোড না থাকা যানবাহনের শব্দে তারা ভয় পায় তাই আমি মনে করি তাদের সুরক্ষার জন্য নিস্তব্ধ নিরলায় এস্থান সুনিশ্চিত করতে হবে যেখানে তারা নিজেদের মতন করে থাকতে পারে নিজেদের মতন করে বাসা বাড়ি তৈরি করতে পারে পরিবেশের রক্ষায় তাদের বিভিন্ন কলরব গান বিভিন্ন রকম সুর তারা জানে তাই সুরক্ষার দিক থেকে দে বলতে গেলে আমি এগুলিই মনে করি তাদেরকে সুরক্ষিত এস্থান চিহ্নিত করে রাখা দরকার